আমি পোস্ট অফিস মোর থেকে বাস স্ট্যান্ড যেতে চাই এমত অবস্থায় আমি সামনের মোরে গিয়েবাস স্ট্যান্ড যাওয়ার জন্য কোনো অটো পাবো উপলব্ধ পাবো কি না জানতে চেয়েছি অত নতুবা আমাকে সেখান থেকে ক্যাব বুক করতে হবে আমি অটো পেয়ে গেলে ক্যাব বুক করবো না তাই আমি জানতে চেয়েছি যে সেই মোর থেকে অটো পাওয়া যাবে কি না